আমার জানা কিছু খাবারের নাম ভাত ডাল রুটি পালং শাক মুড়িঘণ্ট চাউমিন এগ রোল মোঘলাই মোমো চিকেন চিকেন তন্দুরি মটন কষা চিকেন চাপ চিকেন রোল দই ইলিশ ইলিশ ভাপা ডাক চিংড়ি দই কাতলা